আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি হল ইলেকট্রিক কেটেল রোটি মেকার গ্যাস সিলিন্ডার আর মিক্সার গ্রাইন্ডার এই যন্ত্রপাতিগুলির সাহায্যে আমি এখন প্রতিনিয়ত রান্না বান্না এবং রান্নাঘরের সমস্ত কাজকলাপ করে থাকি আর এগুলো খুবই উপকারি জিনিস আগে যখন এই যন্ত্রপাতিগুলি ছিলো না তখন খুব অসুবিধা হতো এত অল্প সময়ে কোনো কাজই করতে পারতাম না এখন যেমন অল্প সময়ে কাজ করে আমি আবার অন্য কাজ করতে পাচ্ছি বা নিজের জন্য সময় বের করতে পাচ্ছি কিন্তু তখন যখন ওগুলো ছিলো না তখন আমি কাজ করতাম ঠিকই কিন্তু নিজের জন্য কোনো রকম কোনো সময় বাঁচাতে পারতাম না এখন এগুলি ব্যবহার করে আমি খুব অল্প সময়ের মধ্যেই রান্না বান্না সমস্ত যাবতীয় কাজ করে উঠতে পাচ্ছি রান্না করতে গ্যালে আগে উনুনে রান্না করলে হাঁড়িতে বা কড়াইয়ের তলায় কালি লেগে যেত এতে মাজতে অনেকক্ষণ সময় লাগতো আর বাসনটা নোংরাও হতো বেশি আর এখন গ্যাসে রান্না করার পর কোনো কালির কোনো ঝামেলা নেই কোনো সহজেই খুব তাড়াতাড়ি রান্না করা যাচ্ছে আর মিক্সার গ্রাডিনডার মিক্সার গ্রাইন্ডারে মশলা পিষতে খুব সুবিধা হচ্ছে এতে কোনো কষ্ট বা পরিশ্রম ছাড়া এই অনায়াসে সব মশলা বাটা হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি রান্না বান্নাও করা যাচ্ছে এগুলো মানুষের খুব কাজে লেগেছে এবং সুবিধা হয়েছে